আমাদের পুরুলিয়া জেলার স্থানীয় একটি গ্রাম বেগুনকোদর সেই গ্রামের স্টেশান চত্ত্বরের একটি ঘটনা পুরুলিয়ার ইতিহাসকে বর্ণময় করে তুলেছে যা এখনকার দিনে ইন্টারনেটে ঘাটলেই দেখা যায় এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর স্টেশানের মধ্যে একটি অন্যতম স্টেশান হচ্ছে পুরুলিয়ার বেগুনকোদর স্টেশান এখানে রহস্যময় অনেক কিছুই ঘটে থাকে যেমন অনেকে রাত্রেবেলায় সাড়ে ছটার পর এখান দিয়ে ট্রেন চলাচন নিষিদ্ধ এবং দূর পাল্লার ট্রেন চলাচল হলেও তারা এই স্টেশানে কোনোদিনই দাঁড়ায় না কারণ এই স্টেশানের মধ্যে দিয়ে যাওয়ার সময় অনেকেই অনেক কিছু দেখতে পেয়েছে যেমন অনেকে সাদা শাড়ি পরা মহিলাকে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যেতে দেখেছেন অনেক সময় অনেক সময় অনেক রকম আওয়াজ অনেকে স্থানীয় এলাকার বাসিন্দারা পেয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা সন্ধে সাড়ে ছটার পর কেউই এই স্থানের আশেপাশে আসেন না সবাই দূরে দূরে থাকেন এবং সরকার থেকেও এই স্থানকে ভৌতিক স্থান বলে ঘোষিত করেছে এছাড়াও এখানকার লোকজনেরা প্রচন্ড পরিমাণে ভয় পায় এই স্থানে যেতে সবারই গা ছমছম করে গাড়িও খুব একটা এই স্থান দিয়ে যাতায়াত করে না এটি এখানকার রহস্যময় আকর্ষণীয় স্থানের মধ্যে পড়ে